আমি ব্যক্তিগতভাবে রান্না করতে খুবই পছন্দ করি তার জন্য আমি রান্নার জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যয় করতেও কোনো দ্বিধা বোধ করবো না আমি একবার বিরিয়ানি রান্না করার জন্য বাড়িতে চেষ্টা করেছিলাম কিন্তু আমি জানতাম না বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় আমি ইউটিউবে একটি ভিডিও দেখার পরে বিরিয়ানির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে কিনে আনি এবং ওই ভিডিও অনুযায়ী রান্না করার চেষ্টা করি কিন্তু আমি বিরিয়ানিটি করতে সক্ষম হচ্ছিলাম না আমার বিরিয়ানিটি করবার সময়ে চালটি অতিরিক্ত পরিমানে ফুটে গিয়েছিলো যার ফলে সেটি বিরিয়ানি বানানোর মতো উপযুক্ত ছিল না ফলে বিরিয়ানিটি আমি সেইরকম ভালোভাবে বানিয়ে উঠতে পারি নি এছাড়া আমি বিরিয়ানিটিতে অতিরিক্ত পরিমানে ঘি দিয়ে ফেলেছিলাম যার ফলে বিরিয়ানিটি একদমই অনুপযুক্ত খাবার মতো হয়েছিলো